হ্যাঁ আমি শৈশব থেকেই ইতিহাস সম্পর্কে একটু ইতিহাস শেখার একটু বেশি ইচ্ছা আমার আছে আর ইতিহাস গল্প প্রচুর শুনেছি দাদু ঠাকুমার কাছ থেকে তবে গল্প শুনে শুনে যেটুকু আমি বলতে পারি যে দাদুর কাছে শুনেছিলাম স্বাধীনতা সংগ্রামীদের কথা আমাদের এখানেই ক্ষুদিরামের কথা ক্ষুদিরাম আত্মবলিদান দিয়েছিলেন এই স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে